হ্যাঁ বলছি বৌদি আমার ছেলে প্রজেক্টের জন্য আঁকার প্রজেক্টের জন্যে মাস্টার বলেছে কী কী সব লাগবে ওসব সরঞ্জাম হ্যাঁ স্কুলে মানে মাস্টার বলেছে স্কুলে আঁকার জন্য কী সব প্রজেক্ট কী সব বলেছে মাস্টারের সব কী কী লাগবে এই এই সরঞ্জামগুলো সব কী কী লাগবে জিনিসপত্র এই ব্যাগ হ্যাঁ বোবোল আচ্ছা বলছি কীরকম দাম হবে এগুলো সব পুরোনো যা ওই পেনসিল টেনসিল এসব নিয়ে কীরকম দাম হব দাম দাম হবে এগুলো সব টোটাল হ্যাঁ সব জিনিস দে মানে দেন পড়তে পেরেছি মানে লেখা সব সরঞ্জামগুলো ওগুলো সমস্ত সব কিছু কিনতে গেলে কীরকম দাম পড়বে তাই বলছি

আর মোটামুটি কীরকম দাম পড়বে সেটা জিজ্ঞেস করছি তোমাকে ও সাড়ে চারশো থেকে পাঁসশো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে আমি এক দিন যাবো সব দিয়ে দিতে হবে ছেলের মাস্টার বলেছে ওই সব

হ্যাঁ না না পারলাম আর নয় এই একটু এই সব একটু ভালো জিনিস চাই হ্যাঁ

হ্যাঁ সব তো একটু ভালো জিনিস দিতে হবে আর আমি থালে আমি লেখার যেটা বলেছিলাম সব কী জানি না ছেলের মাস্টার বলেছে এএই সবগুলো করতে হবে আমি বললাম ঠিক আছে